আমাদের গ্রামে একটা মুদির দোকান আছে ওই মুদির দোকানে আমাদের গ্রামে প্রায় সবাই ওখানে বেচা কেনা করে আর সেখানে জিনিসগুলো কী কী জিনিস পাওয়া যায় সেখানে জিনিসগুলো পাওয়া যায় সবকিছুই এখন পাওয়া যায় চাল ডাল চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন বা আপনার সরষে জিরে থেকে সমস্ত যে ভুসিমাল সামগ্রীর সমস্ত কিছুই পাওয়া যায় আর ওখানে আমি দর কষাকষি করি না যেটা ন্যায্য উনি যেটা দাম বলেন যে যে জিনিসের যেমন দাম ওটা তো আমরা জানি মোটামুটি সবাই কম বেশি করে ওটা আমরা সবাই জানি যে যে জিনিসের যেরকম দাম তো ওটা দাম আমাদের যে মুদির দোকান উনি কখনো বাড়িয়ে বলেন না তো যে দামটা বলেন ওই দামটাই আমরা দিয়ে দেই সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না ওই জন্য আমরা দর কষাকষি করিনা আর সঙ্গে সঙ্গে আমরা টাকা দিয়ে দি